হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি কে বলছেন হ্যাঁ বলছি আমি হসপিটাল সুপার বলছি আপনি কে বলছেন আচ্ছা আচ্ছা তা আপনি কি জন্য ফোন করেছেন বলুন

আচ্ছা আচ্ছা তা কতদিন আগে ভর্তি হয়েছিলেন এক মাস হয় গেছে কি হয়েছিলো আপনার আচ্ছা আচ্ছা তা আপনাকে কি মেডিসিন কি আপনি কিনে খেতেন না হসপিটাল থেকে দিতো

আপনি কিছু কিনে খেতেন কিছু হসপিটাল থেকে দিতো তাই তো আচ্ছা ওই খাওয়া দাওয়া কি আপনি নিজে বাড়ি থেকে নিয়ে আসতেন না এখান থেকে দিতে হসপিটাল থেকেই তো দশ দিন আছেন তাই তো আপনি না আপনাদের যে এ আছে আপনাদের ওই যে বাড়ির লোক আছে ওদেরকে বলবেন যে প্রেসক্রিপশানটা নিয়ে আমাদের রিসেপশান দেখা করতে কী করতে হবে বলে দেবো হ্যাঁ জন্য